হ্যাঁ আমি ঝাড়গ্রাম বাসস্ট্যান্ড থেকে দীঘার দিকে রওনা দেবো আমি আপনার কাছে জানতে চাইছি যে একটি অটো বা ক্যাব বুক করলে আমার কত তাড়াতাড়ি এই ক্যাবটি আমার ঝাড়গ্রাম জেলা বাসস্ট্যান্ডে এসে পৌঁছাবে একটু আমাকে জানান